আমরা নতুন বাইক চালাতে সাধারণত যে ভুলটি করে থাকি সেটি হলো যে আমরা ক্লাচ যতটা পরিমাণে ছাড়তে হবে সেই পরিমাণে আমাদেরকে অ্যাক্সেলেটারটা ঘোরাতে হবে আর এই সমস্ত ভুলগুলোই আমাদের সাধারণত হয় বাদা বাইক চালাতে গিয়ে এবং যে সমস্ত আমাদেরকে বাইক চালানোর সময় নায় নিয়মকানুনগুলো মানতে হবে সেগুলো হলো ট্রাফিক নিয়ম ট্রাফিক নিয়ম হলো এমন একটি নিয়ম যেটি সবাইকে ফলো করতে হয় ওবে দ্য ট্রাফিক রুলস এটা প্রত্যেকটা গাড়ির পিছনে আমরা লেখা দেখতে পাই এবং প্রত্যেকটা গাড়ি আশা করি ট্রাফিক মোতাবিকই চলে আমাদেরকে যেসব নিয়মগুলি পালন করতে হবে ট্রাফিক রুলসে যে রেড লাইট যখন জ্বলবে তখন আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে এবং সেটি যখন সবুজ বা গিরিন গ্রিন লাইটে যখন পরিণত হবে সেই মোতাবিক আমাদেরকে ওই অ্যারো চিহ্ন যেদিকে যাব আমি সেই দিকে আমাকে যেতে হবে এবং যখন দেখা যাবে সেটি হলুদ লাইট কিংবা ইয়লো লাইটে পরিণত হয়েছে তখন আমাদেরকে আস্তে আস্তে পারাপার করতে হবে অতএব আমরা সবাই ট্রাফিক রুলস পালন করব আর সেফ ড্রাইভ সেফ লাইফ এই পরিকল্পনার উপর দিয়ে আমরা চলব আমাদের সবাইকে ট্রাফিক রুলস মানার জন্য বাধ্য বাধ্য মানতেই হয় যদি যে কেউ না মানে তাহলে তার জন্য ফাইন করা হয় চালান করা হয় বিভিন্ন রকম ফাইন দিতে হয়